হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্টুডিও বলছি বলুন পঞ্চাশটা ছবি তুলবেন ও আচ্ছা দেখুন চল্লিশটা নিলে আপনার মোটামুটি সত্তর টাকা মতো পড়ে যাবে আর আপনি যদি পঞ্চাশটা নিন তাহলে আপনার আশি টাকায় হয়ে যাবে হ্যাঁ না দাদা সেটা তো আর সেরকম নয় এবার ছবির কোয়ালিটি আপনি আসবেন দেখবেন এবার আমাদের এখানে তো মানে যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটির আপনি ছবিগুলো পাবেন আপনি সাধারণত দোকানে যাবেন তো দেখবেন সেরকম কোয়ালিটি আপনি দেখবেন যে কিছু দিন পর ছবিগুলো ফেটে যাচ্ছে বা আর কি আপনার সব রকমের এখানে ছবি তুলতে পারবেন হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে পারেন আপনি আমাদের ঠিকানাটা আপনি চেনেন না বলব এই আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাজ কলেজ থেকে ডান হাতে এসে আপনার দেখবেন চিত্রপুরী বলে লেখা আছে ওই দোকানটাই আমাদের হ্যাঁ না মোটামুটি কিছুক্ষণ পর খুলবে আপনি এক কাজ করুন ছটার দিকে আপনি চলে আসুন তাহলে আচ্ছা ছবি আপনার কি বড় সাইজের হবে না ছোট সাইজেরগুলো হবে ও আচ্ছা ঠিক আছে বেশ অসুবিধা নেই আপনি চলে আসবেন হুম ঠিক আছে হুম